আমি একটা ক্যাব ড্রাইভারকে বলেছিলাম আমাকে এক জায়গার থেকে পিক আপ করিয়ে নিয়ে গিয়ে আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সে আমায় আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে আমাকে যেখান থেকে সে পিক আপ করবে সে সেখানকে পৌঁছে গিয়েছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না আমি তাকে তাই ফোন করে তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি ঠিক কোনখানটায় আছে একটু বলুন তিনি বলেছিলেন যে আমি এই জায়গায় আছি কিন্তু আমি তাও তাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু তারপরে আমি যেই স্থানে আছি সেটা তাকে বলি আমি ছিলাম তখন রাজেশ মুদি দোকানের কাছে দাঁড়িয়ে ছিলাম তাই তাকে বলেছিলাম যে আমি রাজেশ মুদির দোকানের সামনে দাঁড়িয়ে আছি তুমি সেখানে চলে আসো সেখান থেকে আমাকে পিক আপ করিয়ে নিয়ে গিয়ে আমার গন্তব্যে আমাকে পৌঁছে দাও তারপরে তিনি আমার তার সাথে যোগাযোগ করার পরে ফোনের মাধ্যমে সেই যোগাযোগের মাধ্যমে তিনি আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলেন হ্যাঁ আমিই সেই ব্যক্তি যাকে আপনি ক্যাব বা ড্রাইভারকে বুক করেছিলেন দিয়ে আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার গন্তব্যে পৌঁছে দেয় তিনি